আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন রকম প্রকল্পের মধ্যে একটি প্রধান প্রকল্প হল আবাস যোজনা এই আবাস যোজনাটা কীরকম প্রকল্প যে যে মানুষগুলোর গৃহ নেই সেই মানুষগুলোকে গৃহ দেওয়া হয়েছে এর ফলে সমস্ত গরিব মানুষরা ভীষণভাবে উপকারিত হয়েছে যাদের গৃহ ছিল না আমরা দেখেছি পৌরসভা এলাকায় যতগুলো মানুষের মাটির বাড়ি ছিলো সবাইকে পাকা বাড়ি দেওয়া হয়েছে আবাসহীন মানুষদের আবাস দেওয়া হয়েছে এবং গরিব মানুষদের পাশে ভীষণভাবে দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদী তো এগুলো যেমন তাদের পক্ষে উপকার হয়েছে আমাদেরও দেখে এগুলো আনন্দ দেওয়া হয়েছে